আমি একটি কিছু দিন আগে অনলাইনে কন্ডিশনার নিয়েছিলাম দামটা খুব কম ছিলো কম দেখে নিয়েছিলাম এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও ছিলো দিয়ে দেখলাম যে হঠাৎ যে দুটো জিনিসেরকে দাম জোর করলে যে যেটা হয় সেটা কিন্তু দোকানের তুলনায় অনেকটাই বেশি জিনিসটা নিয়েছিলাম আমি বলি দেখি থালে নতুন জিনিস ভালোই হবে নেওয়ার কিছু দিন পর যখন আমি ব্যবহার করলাম দুই একবার ব্যবহার করার পর দেখি যে আমার কন্ডিশনারের অবস্থাটা খুব খারাপ এবং ডেট যেইটা দিয়েছিলো সেটা কিন্তু পুরোনো ডেট ছিলো অরিজিনাল যে এখনের যে ডেট হয় সেই ডেট কিন্তু ছিলো না আমি দোকানে নিলে একদিকে আমি ভালো হতো ওটা যখন আমি রিফান্ড করার চেষ্টা করলাম তখন কিন্তু রিফান্ডও আর করা যাচ্ছিলো না কারণ ওর রিফান্ডের কোনও অপশনও ছিলো না আমি ওইটা নিয়ে পুরোপুরি ঠকে গিয়েছিলাম এছাড়া আমি যখন চুলে ব্যবহার করেছিলাম একদিন না দেখেই করে নিয়েছিলাম ব্যবহার করার দিনই আমি বুঝতে পেরেছিলাম মাথাটা জ্বালা করছিলো এবং চুলেরও অনেক ক্ষতি হয়েছে ওই জন্য ওই সব জিনিস অন্তত বিশেষ করে অনলাইনে না নেওয়াই উচিত না দেখে ডেট দেখে আমি কিন্তু যে ডেট দিয়েছিলাম সেই ডেট কিন্তু আসে নি এসেছে কিন্তু অন্য ডেট অন্য ডেটেও এসেছে জিনিসটা খারাপও ছিলো আমি জিনিসটি নিয়ে ভীষণভাবে ঠকেও গিয়েছিলাম